আমার কাছে যা আছে সেগুলি হচ্ছে রঙ পেনসিল এর যেমন ইতিবাচক দিক রয়েছে এর দিকের সাথে সাথে এর মধ্যে অনেক নেতিবাচক দিকও রয়েছে নেতিবাচক দিকগুলি হচ্ছে রঙ পেনসিলে রঙ করতে করতে রঙ পেনসিল অনেক সময় ভেঙে যায় যার জন্য ছবিটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যেতে পারে ছবিটি বিকৃতি হয়ে যেতে পারে ছবিটা আমার খারাপ হয়ে যেতে পারে তাছাড়া রঙ পেনসিলগুলি কখনো কখনো ভেঙে যায় অথবা অনেক সময় দেখা যায় রঙ পেনসিলগুলির আকার আকৃতি বিগড়ে যাওয়ার জন্য রঙ পেনসিলের রঙের যেই প্রভাবটা ছিলো সেটি অনেক সময় খারাপ হয়ে যায় এইভাবে রঙ পেনসিলের অনেক নেতিবাচক দিক রয়েছে